প্রত্যেকের জীবনে এখন গুরুত্বপূর্ণ একটি জিনিস হল ফোন ফোনের মাধ্যমে আমরা নানান তথ্য জানতে পারি ফোনের ফোনের মাধ্যমে আমরা নানান ধরনের জিকে মানে জেনারেল নলেজও জানতে পারি পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার প্রস্তুতির কাজে এটি খুব ভালোভাবে ব্যবহার করা হয় এবং আমরা নানান ধরনের কোচিং বা অনলাইন ক্লাস কিন্তু আমরা প্রত্যেকেই ফোনে কিন্তু করে থাকি এটি মানুষের জীবনের সাথে সাথে মানুষের জীবনে সমাজের সাথে সাথে যুগের সাথে সাথে কিন্তু পরিবর্তন হয়ে চলেছে এবং সমাজকে আরও নানাভাবে উন্নতি করার চেষ্টা করে চলেছে আমরা ঘরে বসে ফোনের সাহায্যে আমরা খেলা দেখতে পারি অঙ্ক করতে পারি আবার নানা ধরনের যা যা সমস্ত কাজ আছে আমরা সে সমস্ত কিন্তু ফোনের মাধ্যমেই করতে পারি আমরা ঘরে বসে টিকিন টিকিট হোটেল বুকিং ব্যাঙ্কিং অর্থ প্রদান কেনাকাটা এবং আরও অন্যান্য জিনিস কিন্তু আমরা এখানে করতেই পারি এবং তার সাথে তো কথা বলা রয়েইছে মেসেজ করা ইমেল আইডি পাঠানো এই সমস্ত কিছু আমরা ফোনের সাহায্যেই করছি আমাদের এখনকার যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ইন্টারনেট এই ইন্টারনেটের মাধ্যমে আমরা প্রত্যেক সব কিছুই জানতে পারি আমরা ম্যাপ দেখতে পারি এবং ম্যাপ দেখে দেখে আমরা সব ঠিক জিনিসও কিন্তু